প্রযুক্তি আমাদের জীবনে অনেক পরিবর্তন এনেছে যেমন মানুষ আগে পায়ে হেঁটে যেখানে যেত যেখানে যাওয়ার হতো পায়ে হেঁটে যেত আস্তে আস্তে সেটা প্রযুক্তির মাধ্যমে উন্নত হয়ে সেটা গাড়ি উঠেছে ট্রেন উঠেছে প্লেন উঠেছে তো সেইভাবে আরোও কিছু প্রযুক্তি উঠেছে যেমন টিকিট আমরা অনলাইনে বুকিং করতে পারবো আমরা হোটেল অনলাইনে বুকিং করতে পারবো তারপরে আমরা যদি মানে কোথাও যাই কোন প্লাটফর্মে ট্রেন দিয়েছে সেটাও আমরা এই প্রযুক্তির মাধ্যমে যেটা অ্যাপগুলো উঠেছে সেখানে আমরা জানতে পারবো তো এই পরিবহনের যে সুবিধা প্রযুক্তি এখানে আমাদের প্রচুর সাহায্য করেছে মানুষের যে যার যখন কোথাও যেতো সেখানকার যাওয়াটা খুব সহজ হয়ে গেছে আমরা স্টেশানে গিয়ে বা স্টেশানে ঢোকার আগেই আমরা প্ল্যাটফর্ম নাম্বার জেনে যাচ্ছি সেখানে কটা থেকে কটা পর্যন্ত ট্রেন সেটা আমরা ফোনে দেখতে পাচ্ছি আমরা টিকিটও অনলাইনে বুকিং করতে পারছি বাইরে যাওয়ার ট্রেন বা কোথাও কাছাকাছি যাওয়ার ট্রেনের টিকিট যাতে আমাদের যাদের হাতে সময় থাকে না তারা হয়তো গিয়ে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটতে তাদের অনেক অসুবিধা হয় আমি নিজেও অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম সেইখানে এই প্রযুক্তি আমাদের এই যে অ্যাপগুলো উঠেছে এটা আমাদের প্রচুর সাহায্য করেছে ফোনের মাধ্যমে টিকিট কাটা সব ফোনের মাধ্যমে আমাদের হাতেই চলে এসেছে আর আমাদেরকে লাইনও দিতে হয় না আর কোন সমস্যার মধ্যেও পড়তে হয় না